আমার জানা পাঁচটি রাজ্যের নাম হল প্রথম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে এর একটি জায়গা আছে দার্জিলিং তো এখানে প্রচুর পর্যটক আসে বরফের মজা নেওয়ার জন্য আর দু নম্বর হচ্ছে রাজস্থান রাজস্থানে জয়পুর বলে একটা জায়গা আছে ওটাকে আমরা গোলাপি শহর নামে চিনি ওই জন্য ওই রাজ্যটি উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে বিভিন্ন দেব দেবীর মন্দির আছে এই জন্য উত্তরপ্রদেশটাও উল্লেখযোগ্য একটা স্থান বা রাজ্য আর রয়েছে যেমন সিকিম সিকিমে প্রচুর পর্যটক বহু পর্যটক যায় তো ওখানে বরফ সব সমায়েই বরফ পড়ে এই জন্যই মানুষ বেশি যায় সিকিমে এছাড়াও আছে ত্রিপুরা ত্রিপুরা হল আমাদের একটি ছোট রাজ্য